পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা বেশ ভালোই বলা যেতে পারে কিন্তু শিক্ষাব্যবস্থার মধ্যে পাস এবং ফেলকে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ব্যতীত রাখার কারণে শিক্ষাব্যবস্থায় ঘাটতি দেখা গিয়েছে বলে আমার মনে হয় তাছাড়া শিক্ষাব্যবস্থার যে পাঠ্যক্রম সেইটি যদি অনুসরণ করা হয় প্রত্যেকটি স্তরে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণির পরেও দেখা যেতে পারে সেই পাঠ্যক্রম অনুসরণ করা হলে সত্যি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে প্রত্যেকটি শিক্ষার্থী কারণ আমাদের পাঠ্যক্রমে প্রথম থেকে সারিভাবে এবং ধীরে ধীরে উন্নতির কথাই লেখা আছে প্রত্যেকটি বিষয় যেমন অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি প্রত্যেকটি বিষয়ে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে কোনো নতুনরকম জিনিসের প্রাধান্য সেখানে ঘটেনি ধীরে ধীরে প্রত্যেকটি স্তাপ ধাপকে তৈরি করা হয়েছে এবং কোন ধাপের পর কোনটি থাকলে মানুষ প্রত্যেকটি শিক্ষার্থী সেটি ভালোভাবে বুঝতে পারবে সেটিও এখানে খুব ভালোভাবেই বিস্তারিত আলোচনা করাও হয়েছে এবং আমরা এখানে আমাদের সাহিত্য নিয়েও চর্চা করে থাকি যেটি আমার মনে হয় প্রত্যেকটি সংস্কৃতির জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের এখানের বিদ্যালয়ে শিক্ষার স্তর এবং পাঠ্যক্রম বেশ ভালো অনুসরণ করা হয়ে থাকে কিন্তু শিক্ষাব্যবস্থার কিছু কিছু পরীক্ষা এবং কিছু পরীক্ষার পাস ফেলের কোনোরকম যুক্তি না থাকার কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা নিয়ে উন্নতি বা উন্নতি করার যে ইচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে